আমি আমারই বাড়ির পাশের একজন ব্যক্তি অসুস্থ হয়ে গেছিলো তাকে নিয়ে আমি নার্সিংহোমে বা হসপটালে ভর্তি করতে গেছিলাম নার্সিংহোমে যেয়ে দেখি তার অবস্থা খারাপ তাই জন্য নার্সিংহোমে নিয়ে গিয়েছিলাম নার্সিংহোমে যেয়ে দেখি প্রচুর টাকা বিল বলছে আমি সেই কারণে নার্সিংহোম থেকে নিয়ে হসপিটালে নিয়ে যাই হসপিটালে নিয়ে গিয়ে দেখি সেখানে ঘুষ ছাড়া ভর্তি নেবে না তাই আমি ঘুষ ছাড়াই আমি তাকে ভর্তি করলাম ঘুষ দিয়ে ভর্তি করলাম সেখানে গিয়ে দেখি এরকম এরকম অবস্থা বেড বিক্রি হয়ে যাচ্ছে খাওয়া ঠিকঠাক দিচ্ছে না খাবার বিক্রি হয়ে যাচ্ছে প্রেসক্রিপশান ছাড়াই ওষুধ দেওয়া হচ্ছে